আমি পেটিএমে অফার চেক করছিলাম তখন দেখতে পাই যে এক টাকা দিয়ে আমি আইফোন জিততে পারি তো আমি এক টাকা লাগিয়ে ছিলাম আর রেজাল্ট ছিল যে হচ্ছে একই জুন তো আজকেই আজকেই আমার কাছে ম্যাসেজ এলো যে আমি জিতে গেছি আইফোন ওটা দেখে আমার খুব খুশি হয়েছিলো কারণ কি আমার নতুন একটা ফোনও দরকার ছিল কারণ কি আমার ফোনটা পাঁচ বছর হয়ে গেছিলো এখন এই নতুন ফোনটা পেয়ে আমি খুব খুশি খুশি